ভারতবর্ষে প্রায় দুশোরও অধিক প্রজাতির মাছ লক্ষ্য করা যায় এবং তা সচরাচর বাজারে উপলব্ধ বা প্রধানত গ্রামীণ এলাকায় যে সমস্ত নদী পুকুরমাতৃক মাছগুলো আমরা দেখতে পাই যেমন রুই কাতলা তেলাপোনা কই চিংড়ি আরও ওই অন্যান্য যেরকম অ্যামেরিকান সিলভার কাপ ইত্যাদি ইত্যাদি আবার নদীতে এলাকায় চিং বড়ো গলদা চিংড়ি ইলিশ প্রমফ্রেট আরও ও অনেক প্রজাতির মাছ উপ লক্ষ্য করা যায় কিন্তু আমরা যেহতু গ্রামীণ এলাকায় বসবাস করি এবং গ্রামীণ পুকুরে অর্থাৎ মিষ্টি জলের যে সমস্ত মাছগুলি এ বা চাষ ভালো হয় যেমন রুই কাতলা এ মাগুর সিলভার কাপ তেলাপোনা কই পুঁটি চাইনিজ পুঁটি জাপানি পুঁটি আরও অন্যান্য বাটা ইত্যাদি মাছ চাষ করা থাকে এবং সেই সমস্ত বাজার দো মাছগুলির বাজার মূল্য অনেকটাই উঁচু প্রায় তিনশো কোনওটা দুশো টাকা কোনওটা তিনশো টাকা কোনওটা বা হাজার টাকা কেজি দরে বাজারে ওগুলো বিক্রি করা হয় এবং আরও অন্যান্য মাছের তালিকাও আছে যা যেগুলি বাজারে উপযুক্ত দামে এবং কোনওটা স্বল্প মূল্যে কোনওটা বৃহৎ মূল্যে ক্রয় করা সম্ভব